আমরা প্রত্যেকেই রান্না করতে ভালোবাসি রান্না করার সময় ছোটো বড় অনেক দুর্ঘটনা ঘটে যেমন বেশিরভাগ সময়ই মাছ ভাজতে গেলে মাছের কিন্তু তেল ছিটকে যায় মাছের ফোঁটা ফেটে যায় ফেটে যেয়ে আমাদের চতুর্দিকে লেগে যায় এছাড়াও মাছের বীজ যদি ভাজা হয় সেটা তো বলারই নেই সে তো ফট ফট করে ফাটতে ফাটতে চতুর্দিকে ছড়িয়ে যায় এবং চোখে মুখে যেখানে হোক ছিটকে লেগে যায় এছাড়াও আরও অনেক ছোটো বড় ঘটনা রয়েছে আমরা অসাবধানে থাকলে অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় আমার একবার ঘটেছিল আমি একটু অসাবধানি হয়ে গিয়েছিলাম বড় গ্যাসের চুলোতে রান্না করছিলাম মাংস হচ্ছিল অনেক লোক নিমন্ত্রণও ছিল এবারে বুঝতে পারিনি কথা বলতে বলতে হঠাৎ আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম মাংসটা রান্না করতে করতে একটু ঘুরে অন্য দিকে একজনের সঙ্গে কথা বলতে যেয়ে লক্ষ করিনি কিন্তু আমার কাপড়ের আঁচলটা তখন কিন্তু নিচে পড়েছিল নিচে পড়েছিল পড়ে থাকতে থাকতে আমি কিন্তু বুঝতে পারিনি আমি আবার ঘুরে যথারীতি মাংসটা নাড়লাম নাড়ার পরে আমি একটু অন্যমনস্ক হয়ে বাবার সঙ্গে যখন কথা বলছি কথা বলার সময় আঁচলের খুঁটটা হয়তো নেমে পড়ে গেছে পড়ে যেতে সে গ্যাসের যে চুলা রয়েছে সে চুলোরও সামনাসামনি একটু ঠেকে গেছে ঠেকে যেয়ে সিন্থেটিক শাড়ি ছিল সেখান থেকেই কিন্তু আঁচলের যে ডগাটা সেটা কিন্তু ধরে গিয়েছিল সেটা ধরে যেতে প্রথমে বুঝতে পারিনি তার পরে যখন পাতে তাত লাগছে তখন আমি এবারে বুঝতে পারি যে হায় রে কিছু তো একটা হয়েছে তখন আমি ছুটতে লাগি তখন আমাকে দেখে আরও যারা বাড়ির লোক ছিল সবাই ছুটাছুটি করে ছুটাছুটি করায় কেউ কিছু করতে পারেনি যত ছুটি তত কিন্তু আগুনটা জ্বলতে থাকে কিন্তু আমি তখন গা থেকে কী করে আমার বাবা এ আমার শাড়িটাকে টেনে ছাড়িয়ে নেয় ছাড়ানোর চেষ্টা করে আমিও হালকা করে টেনে খোলার চেষ্টা করি ঠাকুরের অশেষ কৃপা ছিল তাই আমার তেমন কিছু হয়নি কিন্তু আমি কাপড়টা আস্তে আস্তে খুলে ফেলে দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি আমার হাসবেন্ড স্বামী এবং আমার শ্বশুরমশাই কম্বল এবং চট নিয়ে এসে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করে চাপা দিয়ে চেষ্টা করার কিছুক্ষণ পর আগুনটা নিভে যায় আগুনটা নেভানোর কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়েছিলাম তারপর কিন্তু জ্ঞান ফেরেনি কিন্তু তার পরে চোখে মুখে জল দিতে হালকা একটু পোড়া পুড়েছিল পায়ের দিকটা সেটা তেমন একটা কিছু হয়নি পোড়ার মলম লাগাতেই ঠিক হয়ে গিয়েছিল এবং একটু ইঞ্জেকশান এবং ওষুধ দিতে হয়েছিল আমি কিন্তু আমাকে কিন্তু এই বড়সড় একটা ঘটনা থেকে আমাকে কিন্তু প্রত্যেকে লক্ষ করেছিল আমরা যখন রান্না করি তখন কিন্তু বেশিরভাগ সময়ই অন্যমনস্ক এবং কাজের চাপে অন্যমনস্ক হয়ে যাই বিশেষ করে রান্না যখন গ্যাসে বা উনুনে করব তখন কিন্তু আমাদের খুব সতর্ক থাকা উচিত এবং সতর্ক থেকে আমাদের রান্না করা উচিত যার ফলে কিন্তু আমরা যদি বেশ অসতর্কতা অবস্থায় থাকি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আমার জীবনে যেমন একটা ছোটো অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল এছাড়াও তো ছোটো বড় অনেক তো রয়েইছে চা করার সময় অন্যমনস্ক থাকি চা পড়ে গিয়েছিল দুবার সেগুলো তো ছোটো কিন্তু আজ বাড়ির সকলে থাকার কারণে আমাকে কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা থেকে রক্ষা করতে পেরেছিল